পোলট্রি ফার্মের নিয়মাবলি বলতে আছে একটা নির্দিষ্ট কতগুলো পোলট্রি পোষা হবে সেই অনুযায়ী নির্দিষ্ট স্কোয়ার ফিটে জায়গা অনুযায়ী ঘর বানানো আর খরের চাল হলে খুব ভালো হয় খরের চাল তাপ নিয়ন্ত্রক হিসোবে খুব ভালো যেমন গরমের সময় নিচে কি ঠান্ডা রাখে তার নিচে ঠান্ডা টেম্পারেচার কম থাকে ঠান্ডার সময় ঘরের জন্য টেম্পারেচার মেনটেন হয় ম টেম্পারেচার বাইরে বেশি থাকে বাইরের থেকে আবার খরের চালটাই বেশি ইউস হয় আর চার সাইডে ঠান্ডার সময় চারি সাইডে পলিথিন দিতে হবে যাতে ঠান্ডা হওয়া ভেতরে না যেতে পারে আর যখন ছোট্ট বাচ্চা থাকবে তখন তার ভিতরে লাল লাইট দিতে হবে যে আছে তাপ হয় তাদের তারা উষ্ণ থাকে উষ্ণ থাকে সেই অনু সেই জন্য এবারে ঘর পরিষ্কার করে রাখতে হবে বেশি অংশ যতটাও ঘর পরিষ্কার করে রাখা যায় তার যে কাঠের গুঁড়ো কাঠের গুঁড়ো দিলে কী হয় তা যে মলমূত্র যেগুলো করে সেগুলো কাঠের গুঁড়োতেই টেনে নেয় যাতে স্যাঁতস্যাঁতে কম হয় আর ওতেই রোগ জীবাণু কম আক্রমণ করে এগুলো বেসিক্যালি বড় করার জন্য বেশ বেশি ইনজেকশান ভুলভাল ইনজেকশান দেওয়া হয় যেগুলোর জন্যে তাদেরও ক্ষতি হয় এবং তারা তো বাড়ে ঠিক ঠাক কম দিনের মধ্যে কিন্তু যারা খায় তাদের ক্ষতি হয় সেই জন্যে যতটা সম্ভব ন্যাচারালি পালন করার চেষ্টা করতে হবে যাতে প্রাণীরাও কষ্ট না পায় এবং যারা খায় তাদেরও যাতে কোনো ক্ষতি না হয় এই ইউটিউব চ্যানেল বলতেও এখানে অনেক রকমের ইউটিউব চ্যানেল আছে সংবাদপত্র বেশি গেলে শুধু দেখানো হয় কি না জানি না এখানে বইপত্র আছে এখানে সম্বধিত বইপত্র আর ইউটিউব চ্যানেল আছে অনেক বেশি অংশ বাংলাদেশীরা এসব কাজগুলো বেশি করে থাকে